আগে মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারত না নিজের মতন ভুলভাল ভুলভাল করত আর কি নিজের মতন কথা বলতে হয় এখন যত যুগ আস্তে আস্তে বা আস্তে আস্তে যুগ বাড়ছে যত তত বাংলা ভাষায় কেউ আর কথা বলতে চায় না হ্যাঁ বাংলাই বলে বাংলা ইংরাজি হিন্দি উর্দু সব ভাষায়ই কথা বলে আগে যেরকম খাঁটি ভাষায় মানুষ বাংলা কথা বলত এখন মানুষ খাঁটি ভাষায় বাংলা কথা বলে না এই আর কি এই আর কি খাঁটি ভাষায় বাংলা মানুষ কথা বলতে পারে না বাংলায় আম আমরাও বাংলাতে আর কথা বলতাম না ইংরাজি হিন্দি আরও যত যুগ যাবে তখন আর বাংলাটা চলবে না সবাই ইংরাজি বা হিন্দি বাংলা ইংরাজি এইসব হবে আর বাংলা কথা বাংলাটা আর চলছে না যত যুগ যাচ্ছে আমাদের বাড়ির পাশেই একজন থাকে সে বাংলা বলতে বলতে কখনো হিন্দি বলে কখনো ইংরাজি বলে সেই কারণে আর বাংলা অতটা এই স্বাভাবিকভাবে উদ্ভিদ হয় না কী বলব আর যতটা বাংলা আমরা জানি বা শিখেছি মানুষ আর বাংলা কথা বলে না বাংলায় কী বলব বাংলা মানুষের বাংলাই হচ্ছে আমাদের ভাষা আমাদের ভাষা হচ্ছে বাংলা কিন্তু আর বাংলায় মানুষ কেউ বলে না সব হিন্দি ইংরাজি এইসব এখন চলছে কী আর বাংলাতে যত যত দিন যাচ্ছে বা বছর যাচ্ছে তত আরও আস্তে আস্তে আস্তে আস্তে বাংলাটা যেন আরও কেউই বলছে না আর কি